পরিবারের মহিলারা ছোটো ছোটো জলাশয় এবং ধান ক্ষেত থেকে ঝুড়ি বা চুবড়ি দিয়ে মাছ ধরতে পারেন এবং অনেক মহিলারা আছে যারা বঁড়শি দ্বারাও মাছ ধরতে পারেন মহিলাদের ধারায় যেভাবে মাছেদের খাবার তৈরি করা হয় যেমন হচ্ছে কেঁচো তৈ কেঁচো ধরা এবং আটার গোলা বানানো এবং পাউরুটি মাখা নারীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না কারণ সমুদ্রে অনেক ঝুঁকি থাকে এবং সমুদ্রে মাছ ধরতে গেলে নারীদের বহুদিন থাকতে হবে যার ফলে তাদের সংসার দেখা হবে না এবং সংসারে বাচ্চাদের দেখাশোনা করা যাবে না তাই জন্য নারীরা সমুদ্রে যেতে চায় না